আমার প্রিয় খেলা হল ক্রিকেট ক্রিকেট খেলাটি হল পঞ্চাশ ওভারের খেলা হয় দুটি করে আম্পায়ার থাকে ছটি উইকেট ব্যাট এবং বল এবং দুটি দলে দুটি দল থাকে এবং দুটি দলে একটি করে দলে এগারোটি করে প্লেয়ার থাকে এবং টস করার পরে যখন খেলাটি শুরু করা হয় যারা ব্যাটিং করতে আসে ব্যাটিং করে এবং যারা হেরে যায় টসে তারা বিল্ডিং বলিং করে এবং খেলোয়ারদের যেমন গ্লাভস হেলমেট এবং প্যাড এই সব পরে তারা ব্যাটিং করতে আসে এবং খেলার খেলাটির যে নিয়ম বা কীভাবে খেলাটি করা হয় সেটি যেমন হচ্ছে যারা টসে হেরে গিয়ে যারা বোলিং করবে এবং তারা বল করবে এবং যারা ব্যাট জিতবে তারা ব্যাটিং করবে এবং বল করার সময় যারা এক ড্রপে বলটিকে মাঠের লাইনের বাইরে পাঠাতে পারবে সেইগুলো ছয় হবে আর যেইগুলো গড়িয়ে গড়িয়ে ক্রস লাইনের বাইরে যাবে সেইগুলো চার হবে এবং যদি না মারতে পেরে উইকেটে লেগে যায় তাহলে আউট হয়ে যাবে এবং বা ব্যাটে লেগে কারো হাতে চলে গেলে সেইগুলো ক্যাচ আউট হয়ে যাবে বা হয়তো রান নেওয়ার সময় যদি কেউ বল ধরে উইকেটে মেরে দেয় তখন রান আউট হয়ে যাবে